হ্যাঁ আমার কাছে পুরনো ছবিগুলোর হার্ডকপি আছে আর পুরনো ছবি ও নতুন ছবির মধ্যে পার্থক্য কী পুরনো ছবি হচ্ছে সাদা হোয়াইট কালারের হয় যেটা আমরা মানে পুরনো ছবি যেগুলো হয় সেগুলো আমাদের কাছে থাকে আর এখনকার যে ছবিগুলো হয় সেগুলো অন্য হচ্ছে রঙিন রঙিন কালারের যেমন ধরুন থ্রিডি ইউনিটি পেজিং থ্রিডি যে ছবিগুলো হয় থ্রিডি ছবিগুলো ওগুলো খুব মানে এখনকার যে নতুন নতুন ক্যামেরা উঠেছে নতুন নতুন লেন্স আছে লেন্সের মাধ্যমে ওসব ছবিগুলো আগেকার দিনে তো ব্ল্যাক হোয়াইটের ছবি ছিল ব্ল্যাক হোয়াইটের ছবি তো এখন এতটা আর গুরুত্ব দেওয়া হয় না এখন সবই কালারিং ছবিই পাওয়া যায় ব্ল্যাক হোয়াইটের ছবি আগে পাওয়া যেত এখন বললে দোকানদাররা করে দেয় খুব রেয়ার খুব কমে তারা যদিও এখন বেশিরভাগ কোনো স্কুলের কাজে বলুন কোনো কিছু একটা ডকুমেন্ট কোনো কিছু একটা সার্টিফিকেট ফার্টিফিকেট বার করতে গেলে কোনো কিছু একটা কাজের ইয়েতে গেলে সেখানে আমাদের মানে ইয়েটাই লাগে আর কি কালারিং ছবিই লাগে সাদা হোয়াইট ছবি খুবই মানে এখন আর লাগেই না খুব রেয়ার লাগে যখন কোনো স্কুলেতে যখন কোনো কিছু কাজ হয় আর কি তখন তারা বলে দেয় যে ব্ল্যাক হোয়াইট ছবি ব্ল্যাক হোয়াইট ছবি নিয়ে আসবে তখন ওই ব্ল্যাক হোয়াইট ছবি নেওয়া হয় যেটা আমাদের আগেতে সব বড় বড় সিনেমা হয়েছে ফিল্ম হয়েছে মুভি হয়েছে তা যেসব সাদা পর্দা পর্দার মধ্যে যে ছবিগুলো হয় ছবিগুলো সেরকম সাদা পর্দায় সেই ব্ল্যাক হোয়াইটের উত্তম কুমারের শুধু সিনেমার বই টই আরে হয়েছিল তখন ওগুলো লেগেছিল এখন অতটা ওগুলো গুরুত্ব দেয় না এখন সবই যত সিনেমা বেরিয়েছে ফিল্ম বেরিয়েছে সবই কালারিং সবই থ্রিডি এইচডি কোয়ালিটির সব বেরিয়েছে এখন অতটা ওই আগেকার যুগের মতন ব্ল্যাক হোয়াইট রকম আর অতটা গুরুত্ব দেওয়া হয় না এখন